হ্যাঁ নীতীশ দা বলছেন তো হ্যাঁ এটা কি সবিতা ট্রাভেলস হ্যাঁ আমি সুজিত মিস্ত্রি বলছিলাম হ্যাঁ বলছিলাম যে আমার ওই একটা গাড়ির দরকার ছিল পাঁচ দিনের একটা ট্যুর হবে ওই জন্য একটা গাড়ির খুব দরকার ছিল আমরা যাবো দীঘা পুরী শান্তিনিকেতন মোটামুটি পাঁচ দিনের একটা ট্যুর হবে তা বলছিলাম যে কীরকম ভাড়া কত কী পড়বে ও গাড়ি বুক করলে পাঁচশো টাকা আর মাইলেজ দশ টাকা করে

তা জুনের পাঁচ তারিখে হবে একটা গাড়ি যদি দেওয়া যায় দেখুন না ও ঠিক আছে